নাচ নিয়ে সবচেয়ে বড়ো ভুল ধারণা হল নাচ করলে মানুষ রোগা হয় নাচ করলে কোনোদিনই কেউ রোগা হয় না তাদের শরীরের মেদ কমে যোগব্যায়াম করলে মানুষ রোগা হয় নাচ করলে হয় না এছাড়াও আরেকটি ভুল ধারণা হল কাউকে যদি ছোটো থেকে নাচের মধ্যে রাখা হয় তাহলে সে বড়ো হয়ে খুব ভালো নাচ করবে এ কথা বলা ভুল যার ইচ্ছে যত বেশি সে ততো বেশি নাচ করতে পারবে ভালোভাবে যদি কেউ পাঁচ বছরে নাচ করতে শিখেছে তাহলে সে যে বড়ো হয়ে ভালো করে নাচ করবেই তার কোনো মানে নেই যদি কেউ পনেরো বছরে বা ষোলো বছরে নাচ করতে শুরু করেছে সেও কিন্তু দু তিন বছর পর ভালো নাচ করতে পারে তাদের ইচ্ছার উপর নির্ভর করে কে কতটা ভালো নাচ করবে এগুলি বলা ভুল ছোটো থেকে নাচ করতে দিলে তবে মেয়ে বড়ো হয়ে নাচ করবে ভালো যখন যার ইচ্ছে সে তখন থেকেই শুরু করতে পারে এর কোনো বয়স থাকে না